ভারতীয় পরিবহন ব্যবস্থার চ্যালেঞ্জ বলতে গাড়ির যে প্রকার ভাড়া বেড়ে গেছে ওর জন্য মানুষজনের একটু গরিব মানুষদের একটু অসুবিধা হত সম্মুখীন হতে হয় আর সুযোগ সুবিধা বলতে আমাদের রাত দিন যখনই হোক আমরা যেখানে সেখানে অনায়াসে যেখানে সেখানে আমরা যাতায়াত করতে পারি কিছুক্ষণের মধ্যে বা আমরা গাড়ি পেয়ে যাই রাতে অনেক রাত হলেও আমরা গাড়ি পেয়ে যাই অনায়াসে যেখানে যেতে পারি মন চায়